একটি হাত পাম্প খুবই সহজভাবে কাজ করে হাত পাম্পে একটা হ্যান্ডেল দেওয়া থাকে সেটাকে উপরে নিচে করলে আপ ডাউন করলে ওইটা হাত পাম্পের ভেতর থেকে জল বেরিয়ে আসে মটির নিচেকার জল ওটা মেকানিকাল আছে যে ওটা উপর নিচে করলে সেই জলটা হাত পাম্পের দ্বারা বাইরে চলে আসে এবং আমি হাত পাম্প অনেকবার ইউজ করেছি জীবনে আমাদের নিজেদের গ্রামে বাড়ি আছে তো সেখানে গেলে আমি হাত পাম্প ইউজ ব্যবহার করি এবং আমি অনেক দীর্ঘ সারির সম্মুখীন কোনো দিন হইনি কিন্তু হ্যাঁ আমি সারির সম্মুখীন হয়েছি অনেকবারই হাত পাম্পের দ্বারা এবং গ্রীষ্মকালে এটা একদমই শোকায় না গ্রীষ্মকালে হ্যাঁ এবং এটা যদি ভেতরকার মাটি যদি শুকিয়ে যায় তখন এটা একটা প্রবলেম হয় কিন্তু হাত পাম্প কোনো দিন গ্রীষ্মকালে শোকায় না কারণ মাটির নিচেকার জল যতই গ্রীষ্ম পড়ুক শোকানো সম্ভব নয় হাত পাম্প সবসময় এটা ইউজ করা যাবে